হ্যাঁ আমি পাখি দেখার সময় পাখির বিভিন্ন রকম ছবি তোলার চেষ্টা করেছি এবং সে ছবিগুলো বিভিন্ন রকমে এবং বিভিন্ন ধরনের নানা সফলতা অর্জন করেছে কখনও সফলতা অর্জন করেনি বিভিন্ন সময় দেখা গিয়েছে আমি পাখি তোলার ছবি তোলার জন্য বিভিন্ন রকম গাছে সেখান থেকে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের ডি এস এল আর ক্যামেরার মাধ্যমে ছবি তোলার চেষ্টা করেছি আমি যখন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে বেড়াতে যাই তখন বিভিন্ন ধরনের পাখি আমার মুগ্ধ করে এবং তার মধ্যে আমার পানকৌড়ি পাখিটার প্রথম উড়তে দেখা সেই ছবিটাকে তোলার জন্য আমি একটা তাবু বানিয়ে সেখানে সাত দিন উপস্থিত থাকি এবং সেখানে প্রচুর দুর্গম পরিস্থিতির মধ্যে এবং ক্যামেরাটা খুলে আমাকে বিভিন্ন সময় এবং বিভিন্ন দিনের বিভিন্ন জঙ্গলের বিভিন্ন প্রান্তে আমাকে ঘুরে বেড়াতে হয় এবং বিভিন্ন সময়ে আমি সফলতা লাভ করি এবং কিছু কিছু সময়ে দেখা যায় আমি অসফল হয়ে ফিরি কিন্তু আমার এই পাখি দেখা ও পাখির ছবি তোলার একটা বিরাট নেশা কাজ করে যার ফলে আমি পাখির ছবি তোলার জন্য বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে এড়িয়ে সুন্দরভাবে পাখিটির সুন্দর ছবি ও সুন্দর জায়গা দেখে সেখানে আমি ছবি তোলার জন্য উপস্থিত হই এবং দিনে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্মুখীন হই এবাং দেখা যায় ক্যামেরার মাধ্যমে ছবির একটি অংশ খুব খারাপভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং পরবর্তী দিন আমি একই স্থানে সেই সুন্দর পানকৌড়ির প্রথম ওড়ার ছবি তোলার জন্য উপস্থিত হই এই কারণে ক্যামেরা ও পাখিটিকে একসাথে ছবি তুলতে আমি সক্ষম হই এর মাধ্যমে প্রচুর দুর্গম পরিস্থিতি ও দুর্গম পরিবেশ আমাকে সম্মুখীন করতে হয় এবং খুব অসুবিধার মাধ্যমে দিয়েও সুন্দর পাখিটির সুন্দর দৃশ্য আমি তুলতে সক্ষম হই কিছু কিছু ক্ষেত্রে অসফল হওয়ায় প্রচুর পরিমাণে মন ভারাক্রান্ত হয়ে যায় এবং আমি ভাবি আর হয়তো ছবি তোলা হবে না কিন্তু পরিস্থিতি এবং পাখির সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে আমি ছবি তুলতে বাধ্য হই এবং সেখানে প্রচুর পরিমাণে সুন্দর পাখি ও সুন্দর পরিবেশ থাকায় বিভিন্ন রকম অসুবিধাকে সুবিধার মাধ্যমে পরিণত করে আমি ছবি তুলতে বাধ্য হই এই ছবির মাধ্যমে বিভিন্ন সুন্দরবনের সৌন্দর্য বিভিন্ন ছবিতে ধরা পড়ে এই সৌন্দর্য যখন একাকিত্বে বসে থাকি তখন খুবই মনটাকে প্রসন্ন করে দেয় এবং সুন্দর সুন্দর পাখিদের মনোমুগ্ধকর দৃশ্য দেখলে একাই মন জুড়িয়ে যায় এর কারণে সুন্দরবনের প্রচুর পরিমাণে পাখি এবং পাখিরালয় দেখে স্মৃতি পুনরুত্থান করার চেষ্টা করি অবসর সময়ে এই অবসর বিনোদনের সময় বিভিন্ন কারণে মন ভারাক্রান্ত হয়ে গেলে সুন্দর সুন্দর পাখিদের ছবি দেখে মনটা ভরে যায় এর কারণে দেখা যায় বিভিন্ন রকম ডিপ্রেশন ও অবসন্নতা থেকে মুক্তি পাওয়া যায় এই মুক্তির কারণে মন উৎফুল্ল হয়ে ওঠে যার কারণে আমরা বিভিন্ন ধরনের পাখি সুন্দর সুন্দর বই গান শোনা ইত্যাদি করে থাকি এটা ডিপ্রেশন অনেকটা মানুষের হাত থেকে রক্ষা করে যার ফলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে থাকি আমার এই ছবি তোলার নেশা থেকে আমার জীবনে এবং ব্যক্তিগতভাবে আমি আমার মনকে খুশি রাখতে পারি এর কারণে দেখা যায় বিভিন্ন দুশ্চিন্তা আমার কাছে ঘেঁষতে পারে না এটা আমার জীবনে একটি সুন্দর একটি দিক খুলে দেয় এবং পাখিটির সুন্দর ছবি তুলতে পারি এবং বিভিন্ন জায়গায় ঘোরার মাধ্যমে মনটা খুব ভালো হয়ে যায়